হ্যাঁ আমি একটি ট্রেনকে অবশ্যই বর্ণনা করতে পারি বর্ধমানের স্টেশনে গেলে আমরা ট্রেন দেখতে পাই বর্ধমান স্টেশনে থেকে ট্রেনে চেপে কোথাও যাওয়ার জন্য স্টেশনে প্রথমে টিকিট কাটতে হয় এখন অনলাইন মাধ্যমেও টিকিট কাটা হয় একটা ট্রেনের মধ্যে এ অনেক সিট থাকে অনেক বগি থাকে বগিগুলি প্রায় এক একটা বগিতে কয়েকশো সিট থাকে এবং একটি ট্রেনে আমরা কয়েক হাজার লোক যাত্রা করতে পারি ট্রেন অনেক রকমের হয় সাধারণ মানে লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন এরকম অনেক ট্রেন হয় এখন আবার ইলেকট্রিক ট্রেনও চালু হয়েছে ট্রেনের ইঞ্জিনে চলে আগেকার যুগে ট্রেন কয়লার আগুনে চলত এখন ইঞ্জিনে চলে এখন ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে এছাড়া হচ্ছে ট্রেনের শব্দ পঁওওওও ঝুপ ঝুপ করে শব্দ আওয়াজ করে ট্রেন যখন শুরু হয় তখন খুব জোর হর্ন দিয়ে শুরু করে এবং স্টেশনে ঢোকার সময়ে ট্রেন জোরে জোরে হর্ন দিয়ে অ্যালার্ট করে যে তিনি সেই ট্রেনটি স্টেশনের মধ্যে ঢুকছে ট্রেনের চাকা অনেক হয় এক একটা বগিতে প্রায় চল্লিশটার মতন চাকা থাকে ট্রেনের ট্র্যাক অনেকগুলি হয় বর্ধমানে আটটা প্ল্যাটফর্ম আছে তার জন্য আলাদা আলাদা আটটা ট্র্যাক আছে সেই ট্র্যাকগুলি আবার একটু করে এগিয়ে গিয়ে অন্য ট্র্যাকের সাথে যুক্ত হয় যার যেদিকে যাওয়ার যে রাস্তায় বা যে স্টেশনে যাবে সেই ট্র্যাক ধরে ইঞ্জিন চলতে থাকে ইঞ্জিন চালানোর জন্য ড্রাইভার থাকে তারা ইঞ্জিন চালায় একটা ট্রেনের সামনে ইঞ্জিন ও পিছনে ইঞ্জিন থাকে সামনে ইঞ্জিনে দুটো ড্রাইভার থাকেন তারা ইঞ্জিন চালিয়ে ট্রেনে হর্ন বাজান এবং ট্রেনটিকে চালিত করেন আমি ট্রেনে অনেক জায়গা ভ্রমণ করেছি আমি গুসকরা গিয়েছি বোলপুর গিয়েছি বনপাস গিয়েছি কলকাতা হাওড়া গিয়েছি ডানকুনি গিয়েছি দমদম গিয়েছি কাটোয়া গিয়েছি পাণ্ডুয়া গিয়েছি ব্যান্ডেল গিয়েছি ট্রেনে যাত্রা করার একটা মজাই আলাদা যদি বিশেষ করে বন্ধুবান্ধব বা পরিবারের সাথে হয় ট্রেনে অবশ্য অনেক ভিড় হয় কারণ ট্রেনে যাত্রাটা তাড়াতাড়ি ও সুবিধা হয়